বেশ কিছু দিন আগে আমরা গেছিলাম সুন্দরবনে যেখানে রাত্রিযাপনের একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে সেখানে পৌঁছানোর পরে আমরা একটা তাঁবু ভাড়া করি এবং সেখানে থাকি তো রাত্রিবেলা আমরা সবাই বাঘ দেখার উদ্দেশ্যেই গেছি তো সেখানকার যে স্থানীয় মানুষরা তারা নদীতে নৌকা করে গেছিলেন মধু সংগ্রহের উদ্দেশ্যে এবং কাঁকড়া সংগ্রহের উদ্দেশ্যে তো তারপর আমরা শুনতে পাই যে একজন নাবিক একজন জেলে আর কি তো তিনি বাঘের আক্রমণে প্রাণ দিয়েছেন তো সেই ঘটনার পরে আমরাও খুব ভয় পেয়ে যাই এবং আমাদের যেহেতু দুদিনের সফর ছিলো তো প্রথম দিনটা এভাবে ভয়ে ভয়েই কাটে এবং তার পরের দিন আমরা নিজেরা স্বচক্ষে বাঘের আওয়াজ শুনতে পাই আমাদের তাঁবুর পাশেই তো বাঘের আওয়াজটা শুনেই সবাই খুব ভয় পেয়ে যায় যথারীতি তো তারপরে বনকর্মীরা তারা অনেক সাহায্য করেছেন তো যেহেতু আমরা জঙ্গলের মাঝখানেই তাঁবুটা থাকি আর কি তাঁবুতে তো সেই কারণে ভয়টাও যেমন ছিলো সেরকম একটা রোমাঞ্চকর ব্যাপারও ছিলো আর সেখানকার যে স্থানীয় বাসিন্দারা তারা বলেছিলেন যে এখানে থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু তবুও আমরা একটা রোমাঞ্চের জন্যই ছিলাম তো খুব ভালো অভিজ্ঞতাও যেমন ছিলো সেরকম খুব ভয়ের অভিজ্ঞতাও ছিলো সব মিলিয়ে এটা একটা স্মরণীয় দিন হয়ে থেকে যাবে আমাদের প্রত্যেকের জীবনে